হ্যাঁ আমার এলাকার হসপিটালগুলি অন্যান্য জায়গার থেকে যথেষ্ট উন্নত যেরকম পুরুলিয়া জেলার হাসপাতালের প্রচণ্ড বাজে অবস্থা সেখানে নিউরোলজির কোনো ডাক্তার নেই এবং কিছু হলে সেই সরকারি হাসপাতালে এমআরআই মেশিন অবধি নেই মানে একটা রোগীর যদি কিছু হয় ইমিডিয়েট এমআরআই করার জন্য তাকে আসতে হয় বাঁকুড়া মানে এরকম দুর্গতি যেখানে আমাদের পার্শ্ববর্তী জেলার কিন্তু আমাদের এই বাঁকুড়া জেলায় মেডিক্যাল ব্যবস্থা তাও উন্নত অন্যান্য প্রান্তিক জেলার থেকে বাঁকুড়া প্রান্তিক জেলা হলেও এখানের হাসপাতালের সুবিধা খুবই ভালো এবং এখানের মেডিক্যাল কলেজটিও খুব ভালো এবং এখানে নানা রকম ভালো হাসপাতালও রয়েছে যেমন হার্দিক হসপিটাল এখানে এটা হার্দিক স্যার রাজগুরু তিনি একজন নিউরোলজিস্ট এবং ভালো নিউরোলজিস্ট তিনি সম্ভবত দুর্গাপুরের আইকিউ সিটির ডাক্তার তো আমাদের এখানের যথেষ্ট ভালো প্রযুক্তি ব্যবস্থা রয়েছে এবং সুবিধাও রয়েছে